প্রত্যেক মানুষেরই একটি নিজস্ব শক্তি এবং একটি দুর্বলতা রয়েছে আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয় আমার সবচেয়ে বড় শক্তি হল আমার ধৈর্য্য

আমি মনে করি যে আমার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমার রাগ আমি অতি জলদি রেগে যাই এর সাথে সাথে আমার আর একটি দুর্বলতা রয়েছে এটি হল আমি খুব ভাবুক